হ্যাঁ এমন কিছু কুসংস্কার আছে যা আমি বা আমার এলাকার লোকজনরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যেমন ভাত খাওয়ার সময় যদি কেউ ডাকে তাহলে ভাত না খেয়ে ভাতের থালা রেখে যদি চলে যায় তাহলে বিপদ হতে পারে আবার কোথাও যাওয়ার সময় যদি কেউ পিছু থেকে ডাকে তাহলে একটু বসে যেতে হয় নইলে দাঁড়িয়ে যেতে হয় এইভাবে একটু সময় কাটিয়ে তার পরে যেতে হয় তা নাহলে ক্ষেত্রে বিপদ হতে পারে এছাড়াও গভীর রাতে যখন সবাই ঘুমে মগ্ন থাকে তখন যদি কেউ বাইরের থেকে একবার ডাকে আর সেই ডাক শুনে যদি একবারে কেউ বাইরে উঠে আসে তাহলে তার খুব বড় বিপদ হতে পারে কাল রাতে যদি কেউ ডাকে তিনবার ডাকার পর সাড়া দেওয়া উচিত এইরকম আরও কিছু কিছু কুসংস্কার আমাদের এলাকায় আছে যা আমি বা আমার এলাকার সব লোকজনরা মেনে চলি